পুরুলিয়া জেলার স্থানীয় পরিবহন বলতে এখন প্রধান হচ্ছে টোটো টোটো ব্যাটারি চালিত হওয়ার ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কম খরচে যেতে পারে টোটোর নুন্যতম ভাড়া হচ্ছে দশ টাকা তাই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে খরচাও অনেক কম হয় তাছাড়াও পুরুলিয়ার যে লোকাল পরিবহন রয়েছে মানে টোটো ছাড়াও যেসব পরিবহন রয়েছে সেগুলি হল আটো বা অ্যাম্বেসেটার বা রিক্সা সবই উপলব্ধ কিন্তু সেক্ষেত্রে সেইসব পরিবহনের ক্ষেত্রে মানুষের খরচা তুলনামূলক বেশী অর্থাৎ সেইসব পরিবহনের ভাড়া তুলনামূলক বেশী অ্যাম্বাসেডারের ক্ষেত্রে ভাড়া বেশী রিক্সার ক্ষেত্রে ভাড়া বেশী এবং অটো ছাড়াও যেসব পরিবহন রয়েছে ধরুন অ্যাম্বাসেডার মিনি বাস সেইসব ক্ষেত্রেও মানুষের ভাড়া তুলনামূলক বেশী লাগে তাই মানুষ অটোকে কেন্দ্র করেই বেশী লোকাল পরিবহনকে প্রাধান্য দিচ্ছে সেই অটো ব্যবহার করেই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলে যাচ্ছে তাই অটোর ব্যবহার দিনের পর দিন স্থানীয় পরিবহন হিসাবে বেড়ে চলেছে